স্বাস্থ্যসেবার খাতের মধ্যে অপর্যাপ্ত সহযোগিতা এবং সমন্বয়ের সময়ে সমস্যাকে এখন যে ফার্মেসি খাত মাঝে আশা কর্মীরা রয়েছে তাদের কাজের চাপ কিন্তু প্রতিনিয়ত বেড়ে গেছে তারা কিন্তু খুব সঠিকভাবে মানুষের পাশে থাকছে মানুষের কাজ করছে প্রত্যন্ত অঞ্চলে যদি কোনো গর্ভবতী মহিলা আছে তার কিন্তু খেয়াল রাখা তাদের যে অঙ্গনবাড়ির ডিম এখন দেওয়া হচ্ছে সেইদিকে বেশ নজর রাখছে